যখন আমাকে বেশি সংখ্যক লোকের জন্য রান্না করতে হয় তখন আমার অভিজ্ঞতাগুলি হচ্ছে যে আমরা যখন অল্প লোকের রান্না করি তখন মাংস বলুন মাংসটাকে আমাকে সিদ্ধ করার পর আরও দুবার আমাকে ঝোল থেকে ছেঁকে তুলে তারপরে আবার গ্রেভিতে ফেলতে হয় তো আমি সেখানে কী করব আমি সেখানে যখন বেশি সংখ্যক লোক থাকবে তো সেখানে আমি অত সময় আমার নেই তো আমি সেই সময় কী করব আমি গ্রেভি হয়ে গেল আমার মাংসটাকে আমি সিদ্ধ করে গ্রেভি দিয়ে সিদ্ধ করে যখন আবার ছাঁকব একবার ছেঁ একবারেই ছাঁকব তখন যখন আমার লোকের মানে সময় কম হাতে তখন আমি একবারেই ছেঁকে আমি ওটাকে ডায়রেক্ট রেডি করব কারণ আমার কাছে তখন সময় কম আমার লোক বেশি আছে তো আমাকে যেটুকু স পর্যাপ্ত সময় আছে সময় যেটুকুনি আছে তার থেকেও আগে আমাকে খাবার তৈরি করতে হবে কারণ আমার যেটুকু লোক বলা ছিল তার থেকে আরও বেশি লোক আছে এখানে তো আমাকে সেই অনুযায়ী আমাকে অত সময় নষ্ট করা যাবে না আর মশলা বলুন যেরকম আমি সব ভাগ ভাগ করে আমাকে সব করতে হতো সেটাকেও আমাকে এক জায়গায় দিয়ে করতে হবে তাড়াতাড়ি না করলে আমি এগুলো আমি এত লোকের আয়োজন আমি ঠিকঠাকভাবে করতে পারব না